পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সমাজের সাথে পরিবর্তিত চাহিদা এবং চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়েছে অনেক ডিজিটালাইজেশন এবং ই লার্নিং ভিডিও টিউটোরিয়াল এবং বাচ্চাদের শেখার জন্য অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে অনেক সুবিধা এসে গিয়েছে এখন ডিজিটালাইজেশন এবং ই লার্নিংয়ের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম অনেক চালু করেছে যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য উপকরণ পেতে পারে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে ডিজিটাল পাঠ্যবই চালু করার পরিকল্পনা হচ্ছে শিক্ষকরা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন বিষয়ে ভিডিও টিউটোরিয়াল অনলাইনে পাওয়া যাচ্ছে ভিডিও টিউটোরিয়াল দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাহায্য করছে বাচ্চাদের শেখার জন্য অনেক অ্যানিমেটেড ভিডিও তৈরি হচ্ছে যা শিশুদের আকর্ষণ করে এবং তাদের শেখার প্রক্রিয়াটিকে আরো অনেক আকর্ষণীয় করে তোলে অ্যানিমেশন থেকে জটিল ধারণাগুলিকে অনেক সহজ করে তোলে বিভিন্ন বিষয়ে অ্যানিমেটেড ভিডিও শিশুদের জন্য তৈরি করা হয়েছে যা দেখার পর শিশুদেরকে পড়তে বসার উপর অনেকটা মনোযোগী করে তোলা সম্ভব বলেই আমার মনে হয় এআই ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে নিজে নিজে শেখার যে অভিজ্ঞতা অনেকটা সাহায্য করছে সেটি তবে এর অনেকটা চ্যালেঞ্জিং দিকও রয়েছে সমাজের সকল স্তরের মানুষের কাছে ইন্টারনেট এবং প্রযুক্তি সহজলভ্য না থাকায় অনেক মানুষ এদিকে পিছিয়ে পড়ছে গ্রামাঞ্চলে ছেলেপুলেদের কথা বলতে গেলে সেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা না থাকায় তারা অনেকটা পিছিয়ে পড়ছে এবং ডেটা কানেকশন না থাকায় অনেক কম পরিমাণে ডেটা থাকায় তারা যথেষ্ট পরিমাণে ডেটা ব্যবহার করতে পারছে না এবং পিছিয়ে পড়ছে